আমাদের বাড়িতে কিছুদিন হল একটা টিভি কেনা হয়েছে এখন আমরা সবাই মিলে কাজ সেরে সন্ধ্যায় সবাই একসাথে টিভি দেখি টিভিতে কিছু প্রোগ্রামও হয় আর কিছু সিরিয়ালও হয় প্রোগ্রামগুলো দেখতে খুব ভালোই লাগে সিরিয়ালগুলোও দেখতে খুব ভালো লাগে এবং সময়ও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই টিভি আমাদের কাছে এখন একটা খুব ভালো জিনিস বলেই মনে হয়েছে